হুম ভালো আছি তুই বল কেমন আছিস আমরা আমি এই আসানসোলের কোচিং সেন্টারে এইখানে পড়ছি তো ভালোই পড়াচ্ছে এখানে তো তুই কোথায় পড়িস এখন তো কেমন পড়াচ্ছে ওখানে আমাদের এইখানে ভালো ন ভালো কোচিং করানো হয় তো ভালো ভালো ভালো লেখা হয় ওখানে তুই ভর্তি হবি তো হয়ে যা ভালো আছে পড়াবেও ঠিকই তো বই বই কিনেছিস বই কিনেছিস আচ্ছা তুই বই না না ওই বইটা কিনিনি যদি তুই কিনেছিস তো ভালো তাহলে আমাকে কিনতে হবে না তা আমি তোকে লেখাগুলো দিয়ে দেবো আর যদি সেমনি হয় তুই আমার কোচিংয়ের ওখানে ভর্তি হয়ে যা দুজনের পড়া হয়ে যাবে ঠিকই আমি তোকে তোর বইটা দেখে আমার পড়া হয়ে যাবে আমার লেখাটা তুই নিয়ে নিবি হ্যাঁ ঠিক আছে সেটা কোনো ব্যাপার না আসানসোলে যে প্রতিযোগিতামূলক পরীক্ষাগুলো হয় তার জন্য বিশেষ করে আমাদের সেন্টারের ক্লাস করানো হয় আলাদা করে তো সেখানে ভালো ভালো লেখানো হয় তো সেটা তোকে দিয়ে দেবো যদি তুই বলিস না যদি সেমনি হয় তাহলে আমি কথা বলে নেব কাকু কাকিমার সাথে আমার কোচিংয়ে ভর্তি হয়ে যাবি তুই ভালো এইখানে শেখান হয় হুম তোর লেখাগুলো আমি তোকে দিয়ে দেবো সেটা কোনো বড়ো ব্যাপার নয় তবে তোর বইটাও আমাকে দেখানো হয়ে যাবে ঢুকে যা ভালো পড়ায় ওইখানে হ্যাঁ ঠিক আছে কালকে তুই আসবি তাহলে আমি কথা বলে দেব সেটা ঠিক আমি কথা বলে দেব তোর সঙ্গে তাহলে যাবো কোচিং শেখানো ভালো হয় এখানে না অনেকের কাছে শুনেছি ওইখানে মোটামুটি করানো হয় অতটাও করানো হয় না আমাদের এখানে ভালো

আচ্ছা ঠিক আছে দেখি প্রতিযোগিতা পরীক্ষামূলক নিয়ে অনেক কথা বলা হয় ওখানে আর কি বলে যদি না ওখানে মোটামোটি হয় আমি সবার কাছে শুনেছি তবে এইখানে বেশি ভালো হয় আর ওখানে তোর প্রত্যেক হপ্তায় হপ্তায় তোর পরীক্ষা নেয় যদি তেমনি হয় তো পরীক্ষা দিবি তোর মানে ভালো পড়াটা মুখস্ত হয়ে যাবে হ্যাঁ ঠিক আছে ঠিক আছে হ্যাঁ ঠিক আছে হ্যাঁ ঠিক আছে